শেয়ার বাজার সম্পর্কে প্রত্যেকটা মানুষেরই সচেতন থাকা প্রয়োজন শেয়ার বাজার মূল্য নির্ধারণ করে কখন মূল্য বৃদ্ধি পায় কখন মূল্য আবার কমে যায় এবং বিভিন্ন অ্যাপ এখন ওঠার ফলে মানুষ জালিয়াতির মাধ্যমে টাকা পয়সা তুলে নিচ্ছে তাই আমার মনে হয় যে শেয়ার বাজার খুব একটা সুবিধাপূণ্য নয় শেয়ার বাজার থেকে যতটা সচেতন থাকা দরকার ততটাই সচেতন হতে হবে